আমার প্রিয় খাবার হলো লুচি তরকারি তাই আমি সেটা দোকানে খেতে কিন্তু খুব পছন্দ করি কারণ আমি যখন ছোটোবেলা থেকেই বাড়িতে খেতাম তার একটা আলাদা স্বাদ কিন্তু এখন আমি বড়ো হয়েছি সংসার জীবনের মধ্যে রয়েছি তাই বাড়িতে যখন খাই সেটাও নিজের হাতের বানানো বেশ ভালোই লাগে কিন্তু যে দোকানের বানানো একটা লুচি তরকারি তার স্বাদ যেমন অতুলনীয় তার স্বাদ যেমন খুব সুন্দর তাই আমি সকাল নটা বাজলেই দোকানে চলে যাই সেই লুচি তরকারিটি খেতে পয়সা দিয়ে সেই লুচি তরকারিটা কিনে আনি কিনে এনে বাড়িতে খাই এবং সবাইকে খাওয়াই এটা একসাথে খাই